হ্যালো স্যার বলছিলাম আমি গতকাল পেপার একটি আপনাদের অ্যাড দেখলাম যেখানে সুন্দরবন ঘুরতে নিয়ে যাওয়ার নিয়ে ছিলো তো ওইটা একটু আমাকে বলবেন ভালো করে হ্যাঁ আমাদের মোটামুটি পনেরোজনের মতো থাকবে এবং আমাদের তিনদিন দু রাতের চাই রুম আচ্ছা তো বলছিলাম যেটা দশ হাজার টাকারটা আছে ওটাতে পাঁচদিনের জায়গা যদি সাত দিন করা হয় তাহলে খুব অসুবিধা হবে আচ্ছা স্যার তো বলছিলাম আমরা কোন কোন জায়গা ঘুরতে পাবো এ প্যাকেজের মধ্যে হ্যাঁ দশ হাজার টাকার প্যাকেজটাতে আচ্ছা স্যার তো আমি বলছিলাম যে যদি আমরা খাবারটা বাইরে কোথাও খাই তো ওই বাজেটটার থেকে কিছু কাট হবে কি পয়সা বাদ যাবে আচ্ছা তো আচ্ছা তো আপনাদের ওই দশ হাজারটা ওইটা একটু কম হলে ভালো হয় কিছু কম হবে না ওইটা আচ্ছা বা এমনি কোনো জিনিস আছে কি যেখানে আমি দুতিনজনকে বেশি নিলে আমার টাকাটা একটু মানে ওই দশ হাজার টাকার মধ্যেই হয়ে যাবে যেখানে বেড এক্সট্রা থাকছে যেখানে আমি দুতিনজনকে বেশি নিতে পারবো ওমনি কোনো ব্যবস্থা ঠিক আছে তো তাহলে আমরা দেখা করে না হয় বাকিটা কথা বলবো ঠিক আছে ঠিক আছে হুম আমরা তাহলে পরে কথা বলবো হ্যাঁ ঠিক আছে